শিক্ষা কর্মসংস্থানের ক্ষেত্রে হাওড়া জেলায় যেসব চ্যালেঞ্জগুলো হচ্ছে চ্যালেঞ্জগুলোর মধ্যে পেশ হচ্ছে প্রথমে তো সব চাকরিবাকরির জন্যে সব আন্দোলন করছে আন্দোলন করে চাকরিবাকরির জন্যে তারা আন্দোলন করে চাকরি শিক্ষা ব্যবস্থার একদম অবনতিতে চলে গিয়েছে শিক্ষার শিক্ষা থাকলে কী হবে কিন্তু চাকরি নেই কিন্তু চাকরির জন্যে তারা আন্দোলন করছে বিভিন্ন জায়গায় আন্দোলন করছে ঘেরাও করছে বিডিও অফিস ঘেরাও করছে বিভিন্ন ব্যাংকে ব্যাংকের যে বিভিন্ন জায়গায় চাকরির পরীক্ষা দিচ্ছে অথচ চাকরি নেই আর যদিও আছে সে গাধার মতো খাটুনি বারো ঘণ্টা করে ডিউটি দিতে হচ্ছে সেই নিয়েই তাদের স সন্তুষ্ট থাকতে হচ্ছে হাওড়া জেলায় এই জন্যই স বেকারত্বের এ বেড়ে গিয়েছে তরুণরা তাই জন্যে হচ্ছে আন্দোলন করছে